আমি এ ওয়ান হাজি বিরিয়ানি থেকে বা ক্যাফে রেস্টুরেন্ট থেকে আপনাদের অর্ডার দিতে চাই আমাদের জন্য এক প্লেট মাটন বিরিয়ানি তার সাথে কিছু চাউমিন প্লেট এই সমস্ত জিনিসগুলি আমার নদীয়া জেলার ঠিকানাতে অবশ্যই পাঠিয়ে দেবেন খুব তাড়াতাড়ি সম্ভব আমি আগামীকালের জন্য এই খাবারগুলি অর্ডার দিচ্ছি আমার লোকেশেন আপনাদের আমি শেয়ার করে দিচ্ছি এবং অ্যাডভান্স কিছু টাকা আমি আপনাদেরকে প্রদান করে দিচ্ছি আপনারা সময় মতো খাবারটি যথাস্থানে যথাসময়ে প্রদান করিবেন